যখন বেশ কিছুদিনের জন্য বাইরে যেতে হয় তখন আমার গাছপালাগুলিকে আমি আমার বাড়ির কাজের লোক বা দেখাশোনা করার লোক রাখা থাকে এবং তারাই এই গাছগুলির পরিচর্যা করে কিন্তু যখন দীর্ঘদিনের জন্য বাইরে যেতে হয় তখন বাড়িতে বা পাশের বাড়ির প্রতিবেশীদেরকে এই গাছপালা সংরক্ষণের জন্য বেশ কিছুদিনের দায়িত্ব দেওয়া হয়ে থাকে এবং ওনারা সেটা পালন করেন বা অল্প কিছুদিনের জন্য হলে এক্ষেত্রে জল সেচের ব্যবস্থা করা যায় বিভিন্ন কৃত্রিম পদ্ধতিতে এবং সেই ব্যবস্থার সাহায্য নেওয়া হয় এইভাবেই কোথাও গেলে গাছপালার যত্ন নেওয়া হয় এবং সেগুলিকে পরিচর্যা করা হয়